সত্যিই আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থায় সাম্প্রতিক অনেক উন্নয়ন ঘটেছে তার কারণ কিছু বছর আগে আমাদের যে হসপিটালে সেরকম কোনো ভালো স্বাস্থ্যকেন্দ্র ছিল না হয়তো স্বাস্থ্যকেন্দ্র একটু ছোটো ছিলো কিন্তু সেরকম কোনো ব্যবস্তা ছিলো না অন্য অন্য হসপিটালে ট্রান্সফার করে দিতো অন্য অনেক অসুবিধা হলে একমাত্র গেলে বা কারোর কোনো অপরেশান বা বাচ্চা হওয়া নানা রকম অনেক কিছু মানে হলে তাকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিতো আর একমাত্র জ্বর কাশি এই সব হলে ছোটো খাটো যেগুলো জিনিস হলে সেখানে ওগুলো চিকিৎসা হতো আর বাদ বাকি যে বড়ো যেগুলো জন্য সেগুলো অন্য অন্য বাইরে অনেক দূরে দূরে টান্সফার করে দিতো আপাতত এখন সেই জিনিসটা ঠিক হয়েছে এখন হাসপাতালে অপারেশান হয় বাচ্চা হয় আরো নানান রকম অনেক জিনিস হয় এখন হাসপাতালে আর অন্য অন্য জায়গায় ট্রান্সফার হতে হয় না আর অন্য অন্য জায়গায় ট্রান্সফার হতে গেলে অনেক কষ্ট হয় আর অনেক পয়সারও ব্যাপার আছে কারণ অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয় নানা রকম আরো জিনিস আছে সেগুলোয় ভাড়া করে যেতে হয় আর আপাতত এখন আমাদের অনেক উন্নয়ন হয়েছে তার কারণ হলো এখন সব রকম ডাক্তার থাকে আমাদের হসপিটালে আগে যেরকম সবরকম ডাক্তার ছিলো না এখন সব রকমই ডাক্তার আমাদের এভেলেবেল আছে আমাদের হসপিটালে আবার বাই আরও অনেক দূরের কাউকে যেতে হয় না আমাদের মনে কোনো কোনো মানুষকে আর অনেক দূরে যেতে হয় না এই জিনিসটা একটু উন্নত হয়েছে আর আপাতত এখন আমাদের যে ওষুধ ওষুদের যে ব্যবস্থা আমাদের ওষুধ কিছু ওষুধ হসপিটাল থেকে দেয় আর কিছু ওষুধ আমাদের বাইরে থেকে কিনতে হয় আর আর একটা যে ব্যবস্থা হলো আমরা ঘরে বসে অনলাইনেও ওষুধ অর্ডার দিতে পারি তার জন্য আমাদের বাইরে যেতে হয় না এটাও একটা খুব ভালো ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্তা সাম্পাতিক এটা উন্ন উন্নয়ন হয়েছে এই জিনিসটা খুব ভালো আর আপাতত আবার একটা নতুন একটা অ্যাপ বের করেছে সরকার থেকে সঞ্জীবনী নামে ওই অ্যাপ থেকে আমরা অ্যাপে লগ ইন করলে ওই অ্যাপ থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে ডাক্তার দেখাতে পারি আর সেই ডাক্তার ওখান থেকে আমাদের প্রেসক্রিপশান আমাদের দেয় আর সেইটা আমরা সেইটা আমরা ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়েও সেই ওষুধ আমরা আনাতে পারি এই জিনিসটা খুব একটা উন্নত হয়েছে আর আমি চাইবো আর আমাদের হসপিটাল যেন আরো উন্নত হোক আর আরো যেন স্বাস্থ্য ব্যবস্থাটা আরো উন্নত হয় তার কোনো মানুষকে যেন অপুষ্টিতে এ অপুষ্টিতে আর কোনো কিছুতে যেন মরতে না হয় কারণ সব হাসপাতালে সে রকম সব রকম চিকিৎসা হয় তার কারণ কিছু দিন আগে মুর্শিদাবাদে ন জন বাচ্চা মারা গেছে জানি না তারা কীসের জন্য মারা গেছে এবার হয়তো হসপিটালের গাফিলতি হতে পারে অনেক রকম প্রবলেম হতে পারে সেই জন্য যেন আর কোনো প্রবলেম যেন না হয়